পশ্চিম বর্ধমান জেলার উপলব্ধ স্থানীয় কিছু শিক্ষা বলতে এখানে রামকৃষ্ণ মিশন অবস্থিত যেখান আমরা তো সবাই রামকৃষ্ণ মিশনের নিয়ে জানি সেখানে শিক্ষাগত জিনিস কত বেশি উন্নত কত ভালো শিক্ষাগত জিনিস এখানে থাকে ওখানের কালচার ওখানের সবকিছু এছাড়াও আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে স আপনার সরকারি চাকরির জন্য অনেক রকম জায়গা আছে যেখানে সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া হয় বেসরকারি চাকরির প্রিপারেশনও নেওয়া হয় কম্পিউটার সেন্টার আছে অনেক বড়ো বড়ো যেমন রাইস আছে মাহেন্দ্রাস আছে এগুলো আছে এছাড়াও আপনার আমাদের এখানকার সরকারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ এখানকার স্কুলের টিচারদেরকে অর বেশিরভাগ সময় দেখাই যায়না তবে আমাদের আসানসোলের মহকুমা হাসপাতাল যেটা আছে সেটা আগের থেকে অনেক বেশি উন্নতি লাভ করেছে